আমি পিকনিকে যেতে চাই আমার পছন্দর জায়গা হচ্ছে আর কি পার্ক কারণ সেখানে বাচ্চারা গেলে খুবই আনন্দ সহকারে খেলাধুলা করতে পারে আমরা ওখানে আনন্দ করতে পারি আমার মানে নিজস্ব পছন্দ আর কি বাগ পার্কটাই এবার সবার তো পছন্দ নাও হতে পারে সে সেক্ষেত্রে সবার মতবাদ নিয়ে অন্য জায়গাতেও যাওয়া যায় হ্যাঁ তা আমার বেসিকালি ভালো লাগে পার্কে কারণ পার্কটাতে গাছ গাছপালা থাকবে সুন্দর মাঠও থাকবে বাচ্চাদের খেলাধুলার জায়গাও থাকবে বড়োদেরও খেলাধুলার জায়গা থাকে আরও অনেক কিছু থাকবে খুবই ভালো লাগবে পরিবেশটা ওখানে খুব ভালো হ্যাঁ এটাই এটাই আর কি কারণ বেসিকালি বলতে গেলে কি পিকনিকটা হচ্ছে মজা করার জায়গা হ্যাঁ তো মজা করতে গেলে একটু ভালো জায়গাতেই যেতে হয় কারণ ভা ভালো জায়গাতে গেলে একটু ভালো রকমভাবে মজাটা করা যায় এটাই আর কি